আমি টিভি শো শার্ক সম্পর্কে অনেক বেশি সচেতন কারণ এই শোয়ে অনেক মানুষের মনের ব্যবসায়িক ধারণাগুলি প্রকাশ পায় এবং এই ব্যবসা যাতে আরো বেশি উন্নত হয় সে কারণে অনেকে ব্যবসায় পয়সাও দেয় তাই জন্য এই শোটা হওয়া খুব বেশি জরুরি মানুষের মনের ব্যবসায়িক ধারণা যাতে সবার সামনে বেরিয়ে আসে সেই জিনিসটাও খুব ভালো এই মঞ্চ থেকেই নিজের মনের সব ধারণা প্রকাশ করতে পারে